সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা ব্যবস্থা খুবই উন্নত হয়েছে এখন যেমন প্রত্যেকটি গ্রামেই এই স্বাস্থ্যকেন্দ্র হয়েছে আগে যেটা ছিল না শহরে যেতে হত রুগীদেরকে নিয়ে কিন্তু এখন প্রত্যেকটা গ্রামেই সরকার থেকে স্বাস্থ্যকেন্দ্র করে দিয়েছে এছাড়াও মেডিকেল আসনও এখন দিন দিন বৃদ্ধি করা হচ্ছে সবাই সুযোগ পাচ্ছে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে বেসরকারি সরকারি হাসপাতালও অনেক বৃদ্ধি হয়েছে